এটা কি এস চিকেন শপ আচ্ছা বলছি আমার হচ্ছে কিছুদিন পরে এক সপ্তাহ পরে সাতই জুলাই আর কি আমার একটু বার্থডে আছে সেই জন্য আমার মাংস লাগবে ওই মাটন মাংস আপনাদের কি পাওয়া যায় লাগবে বলতে আমার একটু অনেকটা পরিমাণ বেশি লাগবে কীরকম রেট চলছে এখন বাজারে প্রায় এক প্রায় এক কুইন্টালের মতো লাগবে অনেকটাই লাগবে তো আপনি দিতে পারবেন এক কুইন্টাল মালটা কত টাকা বলতে দেখুন আমার তো অনেকটাই লাগছে এক কুইন্টালটা এক কুইন্টাল যেহেতু লাগছে আপনি সাতশো টাকা করে কেজি বিক্রি করছেন যেহেতু ওই পাঁচশো করে দেখুন কেজিতে দেবো তাহলে আর সাত তারিখের মানে সকাল সাতটা আটটার দিক করে পৌঁছে দিলেই হবে বাড়িতে মোটামুটি নটার আগে আমার বাড়িতে যেন পৌঁছে যায় কেননা সন্ধ্যেবেলায় তো বার্থডে পার্টিটা রয়েছে সন্ধ্যেবেলায় সকল আত্মীয় স্বজনরা আসবেন এবার এক কুইন্টাল মাংসটা বুঝতেই পারছেন রেডি করতে হবে রান্নাবান্নার ঝামেলা রয়েছে অনেক লোকের ব্যাপার আর কি সেই জন্য তাড়াতাড়ি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন না না মালটা মালটা আপনি ডেলিভারি দিয়ে যাবেন সেই জন্য ডেলিভারি চার্জ কি এক্সট্রা লাগবে আচ্ছা ঠিক আছে আমি আপনি গাড়ি পাঠাবেন না গাড়িতে পাঠিয়ে দেবেন একজন লোককে নিয়ে আমি গাড়ির ভাড়া দিয়ে দেবো কত টাকা যেই গাড়ি ভাড়াটা লাগবে আমি দিয়ে দেবো আচ্ছা আপনাকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কি একবারেই ক্যাশে নেবেন অ্যাডভান্স কতটা অ্যাডভান্স কতটা হ্যাঁ অ্যাডভান্স কতটা করতে হবে বলুন আচ্ছা ঠিক আছে আমি পঞ্চাশ হাজার অ্যাডভান্স আপনাকে পাঠিয়ে দেবো আমি ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দেবো পঞ্চাশ হাজার অ্যাডভান্স আপনি একটা রসিদ দিয়ে দেবেন ঠিক আছে আর আর আর এটা এত টাকার ব্যাপার না একটু ওই জন্য বলছি আর অনলাইনে দেবো না যদি বাই চান্স কোনও প্রবলেম থাকে তখন টাকাটা গণ্ডগোল হয়ে যেতে পারে তাই আপনাকে পাঠিয়ে দেবো টাকাটা নিয়ে

হ্যাঁ হ্যাঁ সকালে ডেটটা মনে রাখবেন সাতই জুলাই ঠিক আছে ঠিক আছে আর আপনাকে অ্যাড্রেসটা মেল করে দিচ্ছি আমি